স্ট্যাম্প ছোটোবেলায় স্ট্যাম্প কালেকশান করা আমার খুব শখ ছিল এবং পয়সা আমার এখনো পর্যন্ত পয়সার কালেকশন রয়েছে শিলা সংগ্রহ অতোটা আমি পারি নি শিলা সংগ্রহ তবে স্ট্যাম্প ও পয়সা শিক্ষাগত যোগ্যতা মূল্য অনেক থেকে তাদের হ্যাঁ তখনকার দিনে যে কি কি কি কি ধরণের ইয়ে ছিল সেগুলো বোঝা যেতো সেই মুদ্রাগুলো থেকে এবং তার স্ট্যাম্পগুলো থেকে বোঝা যেতো হ্যাঁ কি ধরণের তার মূল্য সেগুলো সব বোঝা যেতো এবং ইতিহাস সম্পর্কে কিছুটা জানা যেতো এইটুকুই